আমি বিএড কলেজের ছাত্রী এবং নিজে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী আগেই অর্জন করেছি আমি খাদ্যরসিক এবং ভালোবাসি ঘুরে বেড়াতে পাহাড়ে ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগে এছাড়াও আমার পছন্দ গান নাচ লেখা এবং বই পড়া আমি প্রচুর বই পড়েছি এবং পছন্দ করি পত্রিকা সংগ্রহ করতে রবীন্দ্র নৃত্য পরিবেশনা এবং নৃত্যনাট্য পরিচালনাতেও আমার অবদান আছে